না আমাদের এখানে ক্যান্সার হৃদরোগের মতো কোনো গুরুতর অসুস্থর চিকিৎসার সুবিধা নেই তারা তারা ব্যবহার তারা এবং কেমো ফিজিওথেরাপি ডায়ালিসিস এখানে এগুলো কিছুই হয় না এগুলো করতে গেলে আমাদের বাইরে যেতে হয়